কোভিড উনিশ মহামারীতে পৃথিবীর সব দেশের মতো আমাদের এলাকাতেও লকডাউন ছিলো প্রায় পাঁচ থেকে ছয় মাস এই সময় কেউ দেশ শহর বাড়ি থেকে বেরোতে পারতো না পর্যাটন তো দূরের কথা পর্যটন তো দূরের কথা এই ক মাস ছাড়াও দু হাজার একুশে দ্বিতীয় ফেস পর্যন্ত আমাদের এলাকার পর্যটন শিল্প খুব অসুবিধায় পড়ে গেছিলো কোনো পর্যটক আসে নি ফলে হোটেল দর্শনীয় স্থানগুলি ছিলো একদম শুনসান আর রোজগারও তাদের খুব খারাপ ছিলো গাড়ি খুব কম চলতো বলে কোথাও যাওয়া দুষ্কর ছিলো